বর্তমানে সরকার কৃষকদের জন্য অনেক নতুন নতুন প্রকল্প শুরু করেছে যেখান থেকে কৃষকরা অনেক ধরনের সুবিধা পেয়ে থাকে এখন কোনো কৃষকের যদি চাষের জন্য বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয়ে থাকে তো কৃষকেরা একটা দরখাস্ত লিখে বিদ্যুতের যে অফিস রয়েছে ওই অফিসে জমা দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু ওই বিদ্যুৎ অফিস তাদের জমিতে বা তার যেখানে ইন ওষু বিদ্যুতের প্রয়োজন হবে সেখানে বিদ্যুৎ সংযোগ করে দিতে পারে লোডসেডিং হওয়ার কারণে কিষকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে যেমন আমরা জানি বর্তমান সময়ে কৃষকরা প্রচুরভাবে যন্ত্রপাতি এবং বিভিন্ন যন্ত্রাংশের উপর নির্ভর যে যন্ত্রগুলো অনেক সময় কিন্তু বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় সেক্ষেত্রে চার্জ দেওয়ার একটা ব্যাপার থাকে ওই সময় যে ব্যাটারিগুলো আছে ব্যাটারিতে অনেক সময় কিন্তু চার্জ থাকে না তো লোডসেডিং হয়ে যাওয়ার কারণে অনেক সময় চার্জ দিতে পারে না তো তাছাড়াও আমরা জানি যে কৃষকের কৃষকরা চাষের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলের দরকার পড়ে তো জল জল এখন কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখেছি যে মাটির যে জল ওই জলই কিন্তু চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর যে জলটা আসে বিভিন্ন মিনি এবং বা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে নদী বা পুকুর থেকে তুলে ওটা কিন্তু মাঠে দেওয়া হয় তো লোডসেডিং হওয়ার কারণে কিন্তু মিনি বা মটর কোনো কিছু চালানো সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু কৃষকরা প্রবল সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো লোডসেডিং কিন্তু কৃষকদের কাছে একটি ভীষণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে